আগের প্রজন্ম ছোটোদের চেয়ে বেশি ধার্মিক ছিল পরিবর্তন এখানে অনেক কিছুই হয়েছে মানুষ ভগবান নিয়ে ব্যবসা শুরু করেছেন টাকা পয়সা দিয়ে ভগবানকে কেনা যায় না তারপরেও আজকাল ট্রেনের মধ্যে আমরা লক্ষ্য করি বহু মানুষ আছে যারা ভগবানের ফটো রেখে আমাদের কাছে টাকা ভিক্ষে করেন কিন্তু ছোটোদের থেকে আগের প্রজন্ম এসব দিক দিয়ে খুবই ভালো ছিল এবং ধর্মটাকে তারা মেনে চলতো কিন্তু এখন মানুষ ধর্ম ভগবান এসব নিয়ে ছেলেখেলা শুরু করেছে মানুষের কাছে সব কিছুর জন্য সময় থাকলেও সামান্য ভগবানকে একটু মন দিয়ে পুজো বা ভক্তি ভরে কিছুক্ষণ বসে প্রার্থনা করার জন্য সময় মানুষের নেই রাস্তা দিয়ে পার হয়ে যাওয়ার সময় যদি কোনো মন্দির পরিলক্ষিত হয় সেখানেও মানুষের একটু নেমে মাথা ঝুঁকিয়ে ঠাকুরের কাছে প্রণাম করবার মতন সময় নেই